হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই বলছি আমি বুঝতে পারছি বলুন না আপনি এখানে তো বিক্রি ভালোই হচ্ছে এখানে তো ভালোই বিক্রি হয় সব দিনই এখনো বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে যে রকম হ্যাঁ সবই ঠিকঠাকই আছে সেরকম এবার এখানে আরও মানে ভা এখানে তো বিক্রি যেহেতু ভালো হয় এর জন্য আরও সুন্দর সুন্দর ডিজাইন কিংবা আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসলে বিক্রিটা আরও ভালো হতো আর কি না এখন তো নতুন সে রকম কিছু আসে নি ওটার জন্যই আমিও ভাবছি আপনাকেই কল করবো যে নতুন কিছু এখানে আনার জন্য নতুন নতুনত্ব কিছু আনলে মানুষ আরও সেটা কিনতে চাইবে আরও একটু বিক্রিটা ভালো হবে জিনিসপত্র বলতে পুজোর সময় যে সমস্ত নতুন জামা কাপড় এসেছিলো সেগুলোই তো আছে এখন তার বদলে নতুন আর কিছু এখনো আসে নি এইগুলোই আনা হয় আর পরিমাণ পরিমাণ সবই ঠিকঠাক আছে কিন্তু সেই পুরোনো জিনিসগুলোই তো আছে ওগুলো যদি নতুন অন্য কিছু আনা যেত আরও নতুনত্ব কিছু তাহলে আর একটু ভালো হতো বলে মনে হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে আমি হচ্চে এক কাজ করবো একজনকে পাঠাবো আজকে বিকেলের দিকে আর সরাসরি আপনার সাথে আগে কথা বলতে পারবে বসে হ্যাঁ বিকালের দিকে তাহলে কল করে নিন আর আমি এবার একটু দেখি কী রকম কী আছে জিনিসপত্র এবার লিস্ট বানাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছি